আমি আমাদের এলাকায় যে মাছগুলো মানে যে মাছগুলো আমরা ফেলি কী কী মাছ আমাদের পুকুরে ফেলা হয় তেলাপিয়া রুই কাতলা মৃগেল হ্যাঁ মানে রূপচাঁদ বাটা গ্লাস কাপ এগুলো আমরা বেশি পুকুরতে ফেলি এবং তেলাপিয়া মাছটা আমরা বেশি ফেলি এই কারণে ফেলি বেশি ও ছাড়লে বড় ছাড়লে ছানা বাচ্চা তুলে পুকুরে ভর্তি করে দেয় এই কারণে তেলাপিয়া মাছটা আমরা বেশি ছাড়তে থাকি অন্য অন্য মাছের থেকে এই মাছগুলো ছাড়ি তার তুলো একটু বেশি ছাড়ি এবার সারা মাশরুম খেতে থাকি তেলাপিয়া মাছগুলো ধরে ধরে মানে বড়গুলো ধরে খায় ছোটগুলো থাকে আবার ধাড়িগুলো রেখে দিলাম ডিম মানে পেটে ডিম হলেো আবার ছানা বাচ্চা তুলেই করে করে ম তাাগুলো খাওয়া হয় মেয়ে মাছগুলো দেখে দেখে ছেড়ে দেওয়া হয় ডিম টিপলে দেখা যায় মানে নিচের মধ্যে নিচে থেকে ডিম বার হয় বা গালে ডিম থাকে তেলাপিয়ার মাঝে মাঝে দেখা যায় মানে ধরলে কুটপার সময় দেখা যায় এই কারণে আমরা তেলাপিয়াটা একটু বেশি খাই আর লুকুটু মাছ নিয়ে তো বড়ো মাছ ধরতেই হবে তখনই আমরা বড়ো মাছগুলো ধরি এর আগে আমরা বড়ো মাছ ধরি না এ বাড়িতে খাওয়ার জন্য খুব হালো ওর সাথে সবাই যখন বাড়ি থাকলাম মানে নিজের স্বামীরা বা সবাই যখন বাড়ি থাকলেন তখন বড়ো মাছ ধরেি কিন্তু সারা সপ্তাহ ভর বা মাস ভর আমরা ছোটো মাছ খেতে থাককে তেলেপিয়া মাছটা বেশি পছন্দ বাংলা বাড়ির ফ্যামিলির সবাই তেলাপিয়া মাছটা বেশি পছন্দ করে আর বেশি খাই আমরা অন্য কোনও মাছ খাই কখনও রূপচাপ খাই কখনও তেলাপিয়া খাই কখনও বাটা খাই কখনও গ্লাস কাপ খাই এরকম ধরে খেতে থাকি খাই কিন্তু কী বলুন তো হচ্ছে ক তেলাপিয়া মাছটা আমাদের সবার বাড়ির প্রিয় আর আমরা সবাই ওই মাছটা বেশি খেতে থাকি বেশি পছন্দ করি আর বেশি খাই মাছগুলোর দাম হচ্ছে ক কী বলেন তো বাটা মাছ একশো কুড়ি টাকা কেজি তেলাপিয়াওবি একশো কুড়ি টাকা কেজি আর গ্লাস কাপগুলো একশো চল্লিশ টাকা কেজি রুপচাঁদ দেড়শো টাকা কেজি আর সাইফন মাছগুলো ওরম একশো ষাট টাকা কেজি এরকম দাম মানে পাওয়া যাবে